এখন প্রত্যেকটা মানুষের হাঁটা জগিং করা যেভাবে যে পরিমাণে আমরা খওয়ার খরচা তাদের জগিং করা উচিত যাতে শারীরিক শরীর ভালো থাকে